আমি একটি জায়গা যেতে চাই তার জন্য ক্যাব বুক করেছিলাম আমাকে সেখানে বলা হয়েছিলো যে ঠিক টাইমে আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে কিন্তু এতো ট্রাফিকের জন্য আমি এখানে আটকে পড়েছি অন্য কোনো গন্তব্য থাকলে আমাকে সেই রাস্তা দিকে সেখানে পৌঁছে দেওয়াটা উচিৎ কারন আমার গন্তব্যে যেতে প্রবলেম হচ্ছে বা দেরি হচ্ছে সেখানটায় আমায় তাড়াতাড়ি পৌছতে হবে টাইমের মধ্যে